ড্যা বলুন হুম বলুন বলুন

ওকে আপনাকে সহজ কথাই কিছু বলি যে আপনি যখন রানিং বা ফিজিক্যাল ওয়ার্ক করছেন তখন কিন্তু সাধারণ বিষয় কিছু আপনাকে খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে আপনার শরীরে যে প্রোটিনের দাহন সেটা কিন্তু অতিরিক্ত হবে এর জন্য আপনি অবশ্যই আপনি ভেজিটেবেল খেতে পারেন এ করতে পারেন সেটা তো খেতেই হবে সঙ্গে যে স্পেশাল যে প্রোটিন পাউডার সেটা কিন্তু আপনাকে নিতে হবে সেটা কিন্তু টোটালি ভেজিটেরিয়ান হবে না বললেই চলে কিন্তু আপনাকে কিন্তু সেটা কিছু পরিমাণ নিতে হবে তাছাড়া যে অন্যান্য ছোলা বা বাদামের বিভিন্ন যে প্রোটিনের ফ্রুট্সগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে তো আমি সেইভাবেই আপনাকে সাজেশান করবো তো বিষয়ে আপনার কী বক্তব্য আছে সেটা যদি বলেন আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি যেহেতু আমি ট্রেনার আমি বিষয়ে তো অভ্যস্ত রকম নই তো আপনা আমার যে ট্রেনিং সেন্টারের যে স্পেশাল বিশেষজ্ঞ আছেন তিনি আপনাকে সব বিষয়ে ভালো করে বলতে পারবেন হ্যাঁ তো আপনি তার কাছ থেকে ভালো কিছু ভালোভাবে সব কিছু শুনে টুনে নেবেন হ্যাঁ ফলে আমি শিগগিরি সেই অনুযায়ী যা ডায়েট পরামর্শ দেবেন সেই অনুযায়ী আমি কিন্তু চালাবো তো আপনি যদি আসেন আমি আশা করছি আপনি বিশেষজ্ঞের পরামর্শও পাবেন ওকে আপনাকে অনেক ওকে আপনাকে অনেক ধন্যবাদ ওকে ওকে